ডিজিটাল শিল্প এখনকার দিনে খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে তার কারণ আগে আমরা যেটা করতাম সেটা আমরা একটি মানে আমাদের ব্যবসার মানে কর্মক্ষেত্রটা খুবই সীমিত ছিলো বা আমরা যা করতাম একটি আমার দ্বারা একটি মানুষের দ্বারা আরেকটি মানুষ বা তার দ্বারা আরেকটি মানুষ এইভাবে নিজের পরিচিত জায়গার মধ্যে এটি সীমাবদ্ধ ছিলো আমাদের ব্যবসাটা মানে খুব চেনা এলাকা বা চেনা মুষ্টিমেয় কিছু মানুষের সঙ্গে আমরা যুক্ত ছিলাম ব্যবসা এখন ডিজিটাল শিল্প বলতে আমাদেরকে ইন্টারনেট দুনিয়ায় বা অনেক মাধ্যম আমাদেরকে ডিজিটাল শিল্প মানে অনেকটা এতোটাই মানে এগিয়ে দিয়েছে শিল্পকে যেটা আজকে আমার কাছ থেকে আরও আমার বাইরে অচেনা বহু মানুষের কাছে শিল্পটাকে পৌঁছে দিচ্ছে এবং তার মাধ্যমে ডিজিটাল শিল্পর মাধ্যমে আমরা নতুন নতুন কিছু বুদ্ধি পাচ্ছি নতুন নতুন কিছু মানে অনেক চিন্তা ভাবনা পাচ্ছি যা দিয়ে আমি আমার শিল্পটাকে অনেক বেশ উন্নত করতে পারি অনেকটা মানুষের কাছে গ্রহণযোগ্য করে দিতে পারি এবং শুধুমাত্র আমার মুষ্টিমেয় জায়গার মধ্যে নয় এটি আমার চেনা জায়গার বাইরেও বহু জায়গায় আমার শিল্পকে পৌঁছে দিচ্ছে সে সেইখানে পৌঁছে দিচ্ছে এবং আমার ব্যবসার জায়গাটিকেও অনেক বড়ো করছে ডিজিটাল শিল্প এবং সে শিল্পের মাধ্যমে আমি অনেক কিছু নতুন চিন্তা ভাবনা বুদ্ধি পাচ্ছি যা প্রয়োগ করে আমি আমার শিল্পকে আরো অনেক উন্নত করে আমার ব্যবসার জায়গাটাকে আরো অনেক বেশি বড়ো করতে পারছি এবং আজকের দিনে ডিজিটাল শিল্প খুবই দরকার এবং যা আমাদের পুরোনো পন্থা থেকে বার করে এনে একটা নতুন মানে আমাদেরকে একটা নতুন জায়গা করে দিচ্ছে যা আমাদের ভবিষ্যত ভবিষ্যতে আরও উন্নতির জায়গায় নিয়ে যাবে আমাদেরকে